হ্যাঁ বলুন হ্যাঁ পাওয়া যাচ্ছে হ্যাঁ অবশ্যই দিতে পারব আমার বাড়ির সামনে দোকান আছে কি কি সবজি লাগবে আমাকে একটু বলবেন আর কখন লাগবে একটু বলবেন সমস্ত ধরনেরই শাক পাওয়া যায় সব কিছুই টাটকা সবজি পাওয়া যায় শাক পাওয়া যায় যা যা চাইবেন মোটামোটি সব কিছুই পেয়ে যাবেন এবং সব কিছুই ফ্রেশ মাল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ পাওয়া যাবে আপনি কতটা লাগবে কখন লাগবে একটু বলুন ঠিক আছে আমাকে তাই বলে দেবেন হ্যাঁ আমার বাড়িতেই দোকান আছে আপনি ঠিক আছে আমি আপনাকে হোয়াটস্যাপ করে দিচ্ছি আমার অ্যাড্রেসটা আপনি তাহলে বলবেন কখন লাগবে তাহলে কাউকে একটু পাঠিয়ে দেবেন আমি দিয়ে দেব হ্যাঁ আপনি একটা লিস্ট করে পাঠিয়ে দেবেন আমি দিয়ে দেব তাহলে হ্যাঁ আমি একটু লিস্ট করে আমি

হ্যাঁ তাজা টাটকাই দেব আপনাকে সব কিছুই তাজা ঠিক আছে ঠিক আছে আমি হোয়াটস্যাপ করে দিচ্ছি লোকেশনটা ঠিক আছে

ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ নমস্কার